আমি মনে করি বাচ্চাদের মাঠে খেলতে যাওয়াটাই উচিত কারণ মাঠে খেলতে গেলে আমাদের শরীর স্বাস্থ্য এবং মানসিক দিকও ভালো থাকে এবং মাঠে খেলতে গেলে আমরা অনেক কিছু শিখি এবং আমাদের অনেক অভিজ্ঞতা হয় যেটা মোবাইলে গেম খেললে আমাদের হয় না মোবাইলে গেম খেললে আমাদের চোখের ক্ষতি হয় এবং মানসিক দিক থেকেও ক্ষতি হয় কিন্তু আমরা যদি মাঠে খেলতে যাই তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক বিকাশও ঘটে যেটা মোবাইলে গেম খেললে হয় না মোবাইল সাধারণত আমাদের ক্ষতিই করে থাকে যেটা আমরা এখন সবাই করে থাকি এখন সবাইয়েরে সবারই হাতে মোবাইল আছে তাই সবাই মোবাইলের গেমের প্রতি প্রভাবিত হয়ে চলেছে কেউ এখন মাঠে খেলতে যাচ্ছে না কিন্তু মাঠে খেলতে যাওয়া কত কতটা উপকারী এ সেটা তারা ভুলে যাচ্ছে মাঠে খেলতে গেলে শরীর স্বাস্থ্যও ভালো থাকে এবং মানসিক দিকও ভালো থাকে সেই জন্য আমাদের সবারই উচিত যাতে আমরা মাঠে খেলতে যাই এবং মোবাইলটা আমাদের কাছ থেকে দূরে রাখি এবং মোবাইলে যত সম্ভব গেম থেকে দূরে থাকি মোবাইল গেমে যাতে না আমরা ব্যবহার করি তার জন্য আমাদেরকে প্রতিদিন বিকেলে মাঠে খেলতে যেতে হবে এবং খেলাধুলোও করতে হবে